হ্যাঁ শিশুদের বাংলা ভাষা শেখানোর গুরুত্বপূর্ণ অবশ্যই অতি অবশ্যই দরকার তার কারণ বাংলা ভাষা এখন যেভাবে রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে সেইজন্য আমরা বাংলা ভাষার গুরুত্বকে আরও বেশী করে বোঝার চেষ্টা করছি তার কারণ বাংলা ভাষা আমাদের কাছে খুবই প্রিয় একটি ভাষা হয়ে উঠেছে এটার জন্য আমরা খুবই ছোটো থেকে শিখে আসছি বাংলা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে বাংলার জন্য আমরা আমাদের বাংলার গৌরব মনে করি এই কারণেই বাংলা ভাষা আমাদেরকে শেখানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলা ভাষার থেকে যদি আমরা সেইভাবে জড়িত না থাকি তাহলে আমাদের বাংলার থেকে আমরা অনেক কিছু পেয়ে না থাকতে পারি এই কারণেই বাংলা শেখানো খুবই প্রয়োজন হয়ে ওঠে তার কারণ বাংলা আমাদেরকে যেভাবে সাহায্য করে এসেছে তার জন্য আমরা খুবই দরকার এই বাংলাকে আমরা আরও বেশী করে শিখতে পারি এটা না শিখলে কিন্তু আমাদের ভবিষ্যতে বাংলার প্রতি আগ্রহ কমে যেতে পারে তাই আমরা বাংলাকে শেখানো খুব প্রয়োজন মনে করে থাকি